আমার ফটোগ্রাফি নেই তা আমার মোবাইল আছে এখন সব মানুষের মোবাইল থাকে এবার আমার মোবাইল আছে মোবাইলের ক্যামেরা আছে আমি আমি ঘরে ছবি তুলি আমার বাবু আমার ছেলেকে তুলি আমি ধরো আমার মাদের বাড়ি গেলাম আমার মার সাথে আব্বার সাথে আমার ভাই বোন আছে ভাই বোনদের সাথে সব একসাথে আমরা ছবি তুলি কোথাও ঘুরতে গেলাম দার্জিলিং এ ফোনেই ছবি তুলি এবার আশেপাশে ধরো আত্মীয় স্বজন থাকল তারা বলে আয় তোর সাথে একটা ছবি তুলি আমার ফোন নিয়েই ছবি তুলি ফোনে আমার আছে আমার তো অত পড়াশোনা জানা নেই না আমি এরকম বড় একটা ক্যামেরা কিনি কি আমি একটা কেনার ইয়ে আছে ক্ষমতা আছে সেরকম কোনো নেই তা আমি এই ফোন নিয়েই আমি বেশিরভাগ ছবি তুলি এবার ছবি তুলি বাইরে টাইরে ঘুরতে গেলাম বা আর ধরো আমি মোবাইলটা নিলাম মোবাইলটা নিয়ে বাইরে ঘুরতে গেলাম কি আমার একটা খালাতো বোন এলো বলে আয় তোর সাথে একটা ছবি তুলি ওর সাথেও ছবি তুলি মানে ফোন নিয়েই আমি ছবি তুলি আমার বড় মোবাইল এই মোবাইল ছাড়া এখন প্রতিটা মানুষের মোবাইল আছে আমার ক্যামেরা নেই মোবাইল মোবাইলেই আমি ছবি তুলি কিছু কিছু মানুষের যারা আছে যাদের আছে আমি তো মূর্খ্য মানুষ আমার আবার মোবাইল মোবাইল ছাড়া আমার আর কী জুটবে ওই বড় বড় ক্যামেরা ক্যামেরা আর জীবনে ক্যামেরা জুটবে না তাই আমি ওই বড় মোবাইল নিয়ে আমি ছবি তুলি কী এবার আমার ছেলে বলে ও আম্মু আসো ছবি তুলি স্কুলের ড্রেস পরে ও বলে আম্মু আমার একটা ছবি তোলো ওই ফোনে ছবি তুলে আমরা গিয়ে দোকান থেকে ছবি বের করে নিয়ে আসি নিয়ে এবার ওই করে আমরা ছবি তোলাতুলি করি কিছু কিছু এবার আমার বা্বা মা আছে বাবা মা আছে বলে আয় তোর সাথে একটা ছবি তুলি আমি বলি ও মা আসো তোমাদের সাথে একটা একটা ছবি তুলি তুলে আমি এটা মানে বাঁধিয়ে রাখব কি আমি ছবি ফোনে তো দোকান থেকে বের করে নিয়ে আসব এই করে আমি ছবি মানে ফোনেই তুলি আমি ছবি